এটা খুব একটা বেশি আমাদের এখানে গ্রামও না আর খুব একটা বেশি শহরও না তো আমার মতে বলে যে এখানে যে লাইট আছে বৈদ্যুতিক বাল্ব আছে তো এসব দিক থেকে সবই ঠিকঠাকই আছে কিন্তু ধরুন যারা এখানে একটু কাজ টাজ করে নিজেদের ইয়ে তা ওদের জন্য বেশ নেটওয়ার্কের প্রবলেম বা এ সমস্ত যে ইন্টারনেটের প্রবলেম হয় এগুলো বেশ ভালো রকম দেখা যায় এছাড়াও কারেন্ট টারেন্ট যাওয়া ঝড় ঝড় ঝড় ঝড় বাতাসে লাইটের তুলতে যাওয়া এইসব জিনিসগুলোতে বেশ প্রবলেম হয় অনেক সময়ই কারেন্ট থাকে না অনেক সময় জল আসে না আর সবচেয়ে বড় সমস্যা ইন্টারনেট এখন তো সব কিছুই অনলাইন হয়ে গেছে না যার কারণে ইন্টারনেটের সমস্যাটা একটা বেশ বড়সড় সমস্যা এখানে